আমার পৃথিবীর বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই তার কারণ আমি ভারতবর্ষে থাকি ভারতবর্ষে যেসব দেখার জায়গা আছে বা ঘোরার জায়গা আছে আমার মনে হয় না যে পৃথিবীর বাইরে কোথাও আছে আর যদি ভারতবর্ষের কোথাও ঘুরতে যেতে হয় তো যেতে গেলে আমি কিন্তু কাশ্মীরই ঘুরতে যাবো কারণ কাশ্মীরকে যে সৌন্দর্য আছে বা যে প্রাকৃতিক নিয়ে ঘেরা আছে তা হয়তো ভারতবর্ষে আর কোথাও নেই এ বরফে ঘেরা পাহাড় যে সব নদী বা ঝিলগুলো আছে বা কাশ্মীরের যে ট্রেডিশানাল ফুড আর সেগুলো মনে হয় ভারতবর্ষে আর অন্য কোনো জেলাতে পাওয়া যায় না আর কাশ্মীরে সবথেকে ফেমাস হচ্ছে ওই যে জলের মধ্যে যে নৌকাটি চলে সে নৌকা আর ওই ভাসমান নৌকার মধ্যে যেসব কাশ্মীরের ট্রেডিশনাল খাবার পাওয়া যায় সেইসব খাবার বা কাশ্মীরে যেসব ট্রেডিশনাল ফল আছে সেই ফল আর কাশ্মীরে যেসব দেখার জায়গাগুলো আছে তার মধ্যে হচ্ছে ডাল লেক হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আর কাশ্মীরে আশেপাশে আমাদের যেসব বরফে ঘেরা পাহাড়গুলো আছে যেমন মাউন্ট এভারেস্ট হিমালয় এসব পাহাড় দিয়ে ঘেরা হচ্ছে কাশ্মীর